এই অঞ্চলের লোকেরা বলতে যেমন আমাদের এখানে হিন্দু ধর্মের মা লোকেরা আছে মুসলিম ধর্মের লোকেরা আছে হিন্দু ধর্মের লোকেরা মুসলিমদের সাথে

তখন ওরা মানে মুসলিম মুসলিম লোকেরা আমাদের হিন্দু ধর্মের মানুষদের আমন্ত্রণ জানায় এবং আমাদেরকে যেতে বলে এবং তাদের উৎসবে আমরা যাই সেখানে গিয়ে আমরা ওখানে সিমাই লাচ্চা এই সবগুলো খাই এইভাবে আমরা এক ধর্মের মানুষের ধর্মের মানুষের সাথে আমরা মিশি এবং তাদের সাথে সব রকম সব রকম কথা বলি এবং তাদের সঙ্গে চলাফেরা করি